পশ্চিমবঙ্গের যে সমস্ত আঙ্গিকের সঙ্গীতচর্চা হয়ে থাকে তার মধ্যে গুরুত্বপূর্ণ হল রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি দ্বিজেন্দ্রলাল রায় গীতি কাব্যগীতি ভক্তিগীতি বাউলগীতি এবং অন্যান্য বহুল প্রচারিত এখনও প্রায় প্রতিটা এলাকায় নিয়মিতভাবে বিভিন্ন গৃহস্থালিতে কোনো না কোনো আঙ্গিকের সঙ্গীতচর্চা হয়েই থাকে সঙ্গীত ছাড়া যে শিল্পটি পরবর্তী সময় প্রাধান্য পায় সেটি হল নৃত্যশিল্প ভারতবর্ষের প্রমুখ নৃত্যগুলি যেমন ভরতনাট্যম ওড়িশি মণিপুরী এসবের বহুল চর্চা পশ্চিমবঙ্গে হয়েই থাকে এছাড়াও আমাদের পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ সাঁওতালি নাচ গম্ভীরা গাজন ইত্যাদি নৃত্য বহুল প্রচারিত